কুয়ো থেকে কীভাবে জল তোলা হয় কুয়ো থেকে আমরা বালতি কিংবা ড্রাম বা কোনো কৌটো ড্রাম দিয়ে আমরা দড়ি বেঁধে কুয়ো থেকে জল তুলি কিংবা এখনকার যুগে এখনকার যুগে মোটর মোটর উঠেছে তাই আমরা মোটরের সাহায্যে আমরা ওপরে জল তুলি হ্যাঁ একতলার উপর কিংবা দুতলার উপরে আমরা মোটরের সাহায্যে জল তুলি সেই জলটা আমরা অনেক কাজে লাগাই চান করি পায়খানা বাথরুম করি বা সেই জলটা দিয়ে আমরা আমরা অনেক কাজে লাগাই অনেক সবজি সবজি চাষ করি বা বাসনপত্র ধোয়ার কাজে বা চান করার কাজে আমরা লাগাই ওই জলটা দিয়ে আমরা ওই জলটা আমরা ধান চাষেরও কাজেও লাগাতে পারি ওই ওই জলটা আমরা ধান চাষের কাজেও লাগাতে পারি কিংবা ওই জলটা আমরা খাওয়ার কাজেও লাগাতে পারি এখন আগেরকার দিনে মানুষ অনেক জলের কষ্ট ছিল তাই মানুষ কুয়োর জল ফুটিয়েও খেত খেত তাই আমরা এখনকার এখন এখনকার যুগের সময় অনেক অনেক অনেক সময় আমরা দেখা যাচ্ছে মানে কুয়োর জল আমরা আগে আগেকার দিনে কুয়ো ছিল এখন যুগে আর কুয়ো দেখতে পাওয়া যায় না তাই মানুষের মানুষ অনেক আগে কষ্ট পেত কুয়োর জলে অনেক অনেক সময় অনেক কাজে ব্যবহার করত অনেক জলের কষ্ট ছিল জল আমরা অনেক অনেক কাজেও ব্যবহার করেছি হাঁস মুরগির খেতে দিয়েছি বা মানুষ খেয়েছে বা মানুষও ওই জলটা ফুটিয়েও খেয়েছে

কুয়ো কুয়োতে পড়লে মানুষ কুয়োতে কুয়ো কুয়োর ভেতরে পড়লে মানুষ বাঁচত না মানুষও কুয়োর ভেতর থেকে মানুষ উঠতে পারত না কুয়োর ভেতরে পড়ে গেলে মানুষ ওখান থেকে ওঠা অনেক অসম্ভব হয়ে যেত তাই মানুষ এখন এখন মানুষ এখন মানুষের অনেক অনেক সমস্যা অনেক অনেক আগের আগেরকার দিনে মানুষের অনেক কষ্ট ছিল এ ছিল তাই মানুষ এখন অনেক অনেক কষ্ট থেকে দূর হয়ে গেছে মানে কুয়োর কুয়োয় এখন এই এখনকার যুগে কুয়ো আর এখন দেখা যায় না এখন এখন বাড়ি বাড়ি টাইম কল এসেছে টাইম কল বা ভ্যাটটা দেখতে পাওয়া যায় তাই কুয়ো অনেক অনেক মানুষের বাড়িতে কুয়ো কুয়ো দেখতে পাওয়াও যায় পাওয়াও যায় তাই মানুষের অনেক কষ্ট থেকে দূর হয়ে গেছে তাই কুয়োর জলকে আমরা নষ্ট করতে চাই না কুয়োর জলে মানুষ কুয়োতে কুয়োর জলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমরা কুয়োর ভেতরে মানুষ পড়লে মানুষ বাঁচে না মানুষ উঠতেও পারে না তাই মানুষ মারা যায় তাই এখন মানুষ মানুষ মানুষও কুয়ো কুয়ো রাখতে চায় না হাঁস মুরগি কিংবা মানুষ পড়লে কুয়োর ভেতরে সেই জিনিস মারা যায় তাই মানুষ এখন কুয়ো রাখতে চায় না মানুষ এখন কল টাইম কল ভ্যাট এই সবই রাখে সেই জন্য কুয়ো আমাদের কাছে অনেক ক্ষতিকর হয়ে পড়ে